কী আঁকতে হবে সেটা যেমন একটি বড় উদ্দেশ্য তেমনই ভালো আঁকা জিনিসটিকে একটি ভালোবাসার জিনিস হতে হবে কারণ যে জিনিসটিকে আপনি ভালোবাসবেন সেই জিনিসটি আপনার নিজে নিজেই একটি ভালো রূপ গঠন করবেন গঠন করবে আপনি জিনিসটিকে আগে ভালোবাসুন তার পরে দেখবেন সব জিনিসই আপনাআপনি ভালোভাবে সুন্দরভাবে সঠিক হয়ে গেছে তাই সে আমি মনে করি যে একটি শিল্পীর আঁকার ব্যাপারে আগে তার কল্পনা করে নেওয়াটা উচিত কারণ একটি মানুষ কল্পনাতেই যেমন বেশি সুন্দর হতে পারে তেমনই আগে জিনিসটি ভেবে রাখলে বা জিনিসটি কল্পনা করে রাখলে যে আমি এমন আঁকব সেই সেরকমভাবেই হতে পারে সেই জিনিসটি সেরকমভাবেই হতে পারে আমি প্রথমে সিদ্ধান্ত নিই যে আমি এক আমার কাছে একটি ভালো থিম আছে যেইটি আমি ভালো করে ভেবে নিই জিনিসটি এমনভাবে হলে এমন হতো এমনভাবে হলে তেমন হতো তাহলে জিনিসটি আরও ভালো করে হতো আমি প্রথমে একটি যে কোনো সিদ্ধান্ত নেবার আগেই আমি নিজের মনে জিনিসটি কল্পনা করি যে যে জিনিসটি কল্পনাতে কেমন লাগছে তার পরে আমি জিনিসটি তৈরি করতে শুরু করি কারণ কোনো জিনিস তৈরি করলে যে সব জিনিস ভালো হবে এমন না আগে মানুষ আগে সব জিনিস কল্পনাতে ভালোবাসুন তার পরে জিনিসটি ভালো তো অবশ্যই হবে আমার কাছে অনেক থিম আছে যেগুলি আমি আঁকতে খুব ভালোবাসি সেই জন্য আমার সেই থিমটি আমি অনেককেই দিয়েছি সেই থিম অনেকেই নিয়েছে তারাও আমার এই থিমটিকে পছন্দ করেছে যাতে তারা তাদেরও তাদেরও ভবিষ্যৎকালে তাদের তাদের আঁকার অনেক সুবিধা হয় তাই সেই জন্য আমরাও আমি এবং আমার কিছু বন্ধু যারাও আঁকতে ভালোবাসে আঁকাকে ভালোবাসে তাদেরও ওই থিমটি খুব পছন্দের আমি আগে ভালো করে কল্পনা করি তার পরে কোনো জিনিস আঁকতে শুরু করি